আমি এই মাস দুয়েক হলো নিভিয়া ফেস ক্রিমটি ব্যবহার করছি নিভিয়ার এই ফেস ক্রিমটি এত সুন্দর এবং এত সফট খুব ভালো সব রকম ক্রিমেই খুব ভালো যায় বেশি অয়েলি নয় চ্যাট চ্যাটে ভাব নেই এই ক্রিমটা ব্যবহার করে আমার মুখের রাফ ভাবটা কমে গেছে অনেকটা ত্বকটা নরম হয়েছে এত যে ভালো এর মধ্যে গুণাগুণ রয়েছে সেটা না ব্যবহার করলে বোঝাই যাবে না আর এই ক্রিমটার সবচেয়ে গন্ধটা খুব সুন্দর যেটা মন ভরিয়ে দেয় কোনো উগ্র গন্ধ নেই তাতে আমার খুব ভালো লাগে ওটা আমার মাখতেও খুব ভালো লাগে মাখার পর মুখটা একটা যেন আলাদা অনুভূতি আনে আমি এই কিছু দিন হলো মাস দুয়েক আগেই দোকান থেকে এই ক্রিমটা নিয়েছিলাম সত্যিই ব্যবহার করে এত উপকৃত হলাম কী বলবো আমি সব দিনই এই ক্রিমটাই ব্যবহার করবো আর কোনো দিনও অন্য ফেস ক্রিম ব্যবহার করবো না ওই ক্রিমটা ব্যবহার করলে মুখের নানা ধরনের সমস্যা মিটে যায় আমি এটা ব্যবহার করে খুব উপকৃত হয়েছি